পাখির আবাসস্থল সংরক্ষণ ও সুরক্ষায় পাখি পর্যবেক্ষণ করা একটি ভূমিকা পালন করে পাখির আবাসস্থলের সংরক্ষণ সুরক্ষায় পাখি অনেক ভূমিকাই পালন করে আমাদের পাশের বাড়িতে একজনের পাখি রয়েছে এবং সে পাখিগুলির ভালোই যত্ন নেয় তার পাখিতে একটি টিয়া পাখি রয়েছে সেই পাখিটি কি প্রত্যেকদিন খেলতে দেয় এবং সে খেতে দেয় এবং সেই পাখিটি খাঁচার মধ্যে বন্দি থাকে এবং একটা নির্দিষ্ট সময় তাকে উড়তে দেয় এবং সেই নির্দিষ্ট সময়ের পর পাখিটি আবার তার নিজের জায়গায় ফিরে আসে এর ফলে খুব ভালো হয় এর ফলে পাখিটি ঘুরতেও ঘুরতেও পারে এবং পাখিটি ভালোভাবে খেতেও পারে এটি খুব ভালো হয় পাখিটির আবাসস্থল সংরক্ষণের সুরক্ষায় পাখির পর্যবেক্ষণ খুবই ভালো এবং পাখি আমার খুবই ভালো লাগে পাখির এই সুন্দর জায়গায় ভরানো পাখির এই সুন্দর কথাবার্তা বলা আমার খুব ভালো লাগে পাখির মিষ্টি ডাক আমার মনকে শিহরিত করে তোলে এর ফলে আমি খুশি খুবই খুশি হই পাখির এই সংরক্ষণের সুরক্ষার পাখির পর্যবেক্ষণ তাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাখি তাই আমাদের কাছে খুবই প্রিয় পাখির এই কাজ আমাদের খুব ভাল লাগে পাখির কথাবার্তা আমার খুবই ভাল লাগে পাখির জন্য আমি একটি ভেবেছি পরবর্তীকালে পাখি কিনব এবং পাখি পালন করব পাখি পালন আমার খুব ভালো লাগে বাড়িতে একটি পাখি থাকবে সেটি খুব খুবই আমার কাছে প্রিয় তাই পাখি আমার খুবই প্রিয় তাই পাখি আমি বাড়িতে রাখতে চাই